জল আমাদের জীবন জল ছাড়া পশু কিংবা আমরা কেউই বাঁচব না তাই জল অপচয় করা কিংবা নষ্ট করাটা বন্ধ করাটা উচিত কারণ জলটাই আমাদের শ্রেষ্ঠ জীবন তাই জল ছাড়া আমাদের কোনো এ নেই যেমন জল অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই কাজে লাগে যেমন কাপড় কাচা জামা প্যান্ট এ করা রান্না বান্না করা খাওয়ার জল তেমনই কারেন্ট চলে গেলে যেমন লোডশেডিং হওয়ার পরে জলের যে লাইন সেটা যদি বন্ধ থাকে মানুষ জল না পেলে মারা যাবে তেমন আমরা যেমন কেনা জাল ব্যবহার করি তেমনই দুদিন লাইন লোডশেডিং হয়েছিলো তো জলের খুব অভাব পড়েছিলো তখন জলের দামও খুব বেড়েছিলো তাই যেমন জলে অনেকে জল অনেকে ভালোবাসে জলে সাঁতার কাটা শিখতে গেলে সুইমিং পুল দরকার হয় কিন্তু গ্রামের দিকে সুইমিং পুলের দরকার হয় না কারণ সেদিকে পুকুর আছে তাই আর আমাদের জল ছাড়া আমরা নিরুপায় জল যদি আমরা একদিন না পাই আমাদের মর মর যাওয়া অবস্থা তেমনই জল না পেলে আমাদের জল হলো আমাদের জীবন জল নিয়েই আমরা বেঁচে আছি একবেলা যদি না খেয়ে থাকেও যদি জল খাই তাও মানুষ বেঁচে থাকবে সেই জন্যে জলটাই আমাদের সবথেকে বড়ো কারণ মানুষের বেঁচে থাকার জন্য জল দরকার যেমন বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনও দরকার তেমন জলও দরকার কারণ গাছ ছাড়া তো অক্সিজেন থাকে না তেমনই জল ছাড়া মানুষের জীবনও চলে না পশু পাখি হ্যাঁ ইত্যাদি সবারই জল প্রয়োজন তাই জল ছাড়া কেউ বাঁচবে না তেমনই আমরা জলের অনেক সময় আমাদের জল নিয়ে সমস্যা হয় অনেকে জল নষ্ট করে অপচয় করে তেমনই তাদেরকেই বলবো যে জল নিয়ে অপচয় জল অপচয় করা উচিত নয় জলকে সব সমময় এ করে রাখাটাই উচিত কারণ আজ আমরা নষ্ট করছি পরের এতে ধরো তারা জল পাচ্ছে না তাদের তখন কী হবে তখন তো তাদের মড়ো মড়ো অবস্থা তাই জল পেয়ে কখনও নষ্ট করা উচিত নয় জল অপচয় করাও উচিত নয় সব সমময় জলটাকে নুরুপায়ভাবে কীভাবে এভাবে নষ্ট না করে রাখা যায় সেই চেষ্টাই করতে হবে তাই জল ছাড়া আমাদের এ নেই তেমনই জল জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস তেমন যেমন ধরো একটা বাছুর গরু ছাগল ভেড়া এদেরকে জল দিতে গেলে জল ছাড়া ওরা কিছুই চিনবে না তেমনই মানুষও তাই কিছু খাওয়ার আগে জল লাগবে তার খাওয়ার সময় জল লাগে চান করতে জল লাগে থালা বাসন ধুতে জল লাগে আরও সাংসরিক কাজ আছে যাতে জল লাগে জল ছাড়া কিন্তু কোনো কাজই সম্ভব নয় সব অপূর্ণই থেকে যাবে তেমনই জলটা আমাদের খুবই দরকার জলটা আমাদের জীবনের সবথেকে বড়ো জিনিস জল তারপরে জল গাছ গাছকে কিন্তু জল দিয়ে গাছ বাঁচানো তাই গাছও যেমন দরকার জলও তেমন দরকার একটা গাছ বাচাতে গেলে তাকে জল দিতে হবে সূর্যের আলো দিতে হবে তেমনই সব ক্ষেত্রেই জল দরকার জল ছাড়া আমাদের কোনো এ নেই তেমন যেমন ধরো খাবার জল টানাটানি হয় খাওয়ার জল নিয়ে অনেক সময় অনেকে মারামারি করে খুনো খাবারিও হয়ে যেতে পারে কারণ জলটা এমন একটা জিনিস যে জলে না দেওয়া যাবে কাউকে এ করা নষ্ট করা নিজেও নষ্ট করব না নিজেও নষ্ট করব না অন্যকেও নষ্ট করতে দেব না কিংবা সে যদি নষ্ট করে তাকে সাবধান করব যে জল নষ্ট করা ভুল কাজ এটাও করাটা উচিত নয় কিংবা ঠিক নয় জল তো সবাই সব সমময় পায় না আমরা পাই বলে আমাদের যে নষ্ট করতে হবে এটা কোনো এই নেই তেমনই জল ছাড়া জলে সাঁতার শিখতে গেলে যেমন পুকুর দরকার হয় আমাদের তো পুকুর নেই তেমন সুইমিং পুল যেখানে সাঁতার ট্রেনিং দেওয়া হয় কিন্তু সেখানে তো অনেক খরচ সেখানে কে যাবে গ্রামের দিকে যেমন বাড়ি বাড়ি পুকুর থাকে মাঠে ঘাটে পুকুর থাকে এখানে তো পুকুর নেই এখানে তো সুইমিং পুল দরকার হয় কিন্তু সুইমিং পুল সুইমিং পুলের যে খরচ সেটা তো অনেক খরচ তার থেকে ওই খরচ না করে তার থেকে সাঁতার কাটা শেখা থেকে তার থেকে ওই টাকায় জল কিনে রাখা অনেক লাভ কারণ লোডশেডিং হলে জল পাওয়া যায় না বিদ্যুৎ চলে গেলেও জল পাওয়া যায় না কারণ জলের লাইন তো তখন বন্ধ থাকে তাই জল অপচয় করা ভালো নয় কিংবা নিজেরও ক্ষতি তখন সবারই ক্ষতি হবে জল যদি বন্ধ হয় তাহলে সবার ক্ষতি হবে তাই সেই লোকের ক্ষতি হবে দেখে সে ক্ষতি করার থেকে না করাই ভালো তেমনই জল আমাদের জীবন জল আমাদের মরণ সব ক্ষেত্রেই জল লাগে তাই জল অপচয় করা উচিত নয়